কেনা বই প কেনা বই পড়তে আমি ভালোবাসি বটে কিন্তু ইলেকট্রিকভাবেই বেশি ভালো লাগে কেনা বই পড়ার ইচ্ছে হলেও বা ভালো লাগলেও হয়তো বাড়ির আর্থিক অবস্থা বা যা যাওয়ার জন্যে হয়তো লাইব্রেরিতে বা দোকানে যাওয়ার জন্যে একটু অসুবিধা হয় তার জন্যে আমি ইলেকট্রনিকই ভাবে পড়তে ভালোবাসি কেনা বইয়ে হয়তো একটা বইয়ে সব কিছু লিখা থাকে না আর ইলেকট্রিকভাবে পড়লে আমি গুগুলের মাধ্যমে সব কিছুই পেয়ে যাই আবার ইলেকট্রিকভাবে পড়লে কিন্তু আমাদের ক্ষতি হয় মানে হয়তো স চোখের সামনে সব সময় ইলেকট্রিকভাবে পড়লে মোবাইল ধরে থাকলে হয়তো অল্প দিনের চোখের ক্ষতি হয় এরকম ক্ষতি হয় আর যদি কেনা বই পড়ি তো আমি পড়ার পরেও আমার পরবর্তীতে অনেক জন বইটা পড়তে পারে বা কোনো চোখের ক্ষতি হয় না কিন্তু আমাকে ইলেকট্রিকভাবেই পড়তে ভালো লাগে ইলেকট্রিকভাবে পড়লে একটু হয়তো মোবাইলে রিচার্জ মারতে হয় রিচার্জ না থাকলে পড়তে পারি না তবুও যাওয়ার জন্যে আমরা ইলেকট্রিকভাবেই পড়ি কোনো কোনো সময় লাইব্ৰেরি যেতে পারি না কোনো কোনো সময় দোকান আর ইলেকট্রিকভাবে বাড়িতে বসেই আমি পড়াশোনা করতে পারি এই কারণে আমাদেকে ইলেকট্রিকভাবে পড়তে হয় ইলেকট্রিকভাবেই আমাকে পড়তে ভালো লাগে কারণ এখনকার মানুষ তো মোবাইলেই বেশি সব সময় মোবাইল নিয়েই থাকে তার জন্যেই মোবাইলেই আমি পড়াশোনা করি বা মোবাইলেই ইলেকট্রিকভাবে পড়ি